এখানে আমাদের এখানে বলতে কোনো হোটেল নেই আমাদের বহরাজল জায়গা তো তো একটু দূরে আছে সেখানে থাকার ব্যবস্থা অবশ্যই আছে এবং ট্যুর গাইড বলতে গোটা চন্দ্রকোনা ঘোরানোর জন্য জায়গা আছে এবং খাবার খুব ভালো পাওয়া যায় এবং বিনোদনমূলক বলতে শুধুমাত্র একটি পার্ক আছে সেই পার্কের মধ্যে ঘুরতে পারবেন এবং পুকুরের সাইডেতে সেটাকে পুকুর বলা হয় আমাদের এখানে সুইমিং পুল যদিও বলা হয় না তো পুকুরের সাইডে আপনি অবশ্যই প্রকৃতির র আনন্দ নিতে পারেন এবং পার্কে ওই হোম স্টের থেকে বাইরে কোনো ঘুরে আসা অনেক ভালো মনে হয় আমার ক্ষেত্রে ধন্যবাদ